আমি একটা ক্যাব ভাড়া নিতে চাই বর্ধমান থেকে গুসকরা ফরেস্টে ঘুরতে যাওয়ার জন্য তো একটা চারজন ধরে এরকম ক্যাবের ভাড়া কেমন হবে আমি সকালে যাব সন্ধেবেলায় ফিরব সেটা জানান আর যদি আমরা ছজন যাই তাহলে আমার দুটো বন্ধুকে নিয়ে যাব সেই ভাড়াটাও কেমন হবে সেটা জানান আর তফাৎ কতটা হচ্ছে আর কেন হচ্ছে সেটাও জানাবেন পরিবারের সঙ্গে যাব কিন্তু ভেবেছি যদি ছজনের ক্যাবের ভাড়া কম হয় তাইলে আমি আরও দুজন বন্ধুকে নিয়ে যাব তাই আমাকে একটু তাড়াতাড়ি ক্যাবের ভাড়াটা জানাবেন